ছবি আঁকার মধ্যে আমার মনে হয় সবথেকে বেশি চ্যালেঞ্জিং দিকটা হল পরিপূর্ণতা আনা বাস্তবতার ধারণা আনা ছবির মধ্যে ছবিকে তুমি এঁকে দেবে কিন্তু তার মধ্যে যে বাস্তবতাটা সেটা যদি না আনতে পারো তাহলে ছবির রসটি থাকবে না ছবিকে এরকমভাবে আঁকার জন্য অনেকরকম কৌশল আছে কিন্তু সেই কৌশলগুলোকে যদি ঠিকঠাকভাবে না লাগানো যায় তাহলে কোনোদিনই আপনি পূর্ণভাবে পরিপূর্ণতা আনতে পারবেন না ছবিতে কয়েকটি জিনিস আছে এমন যেগুলোকে আঁকা কঠিন আমার পক্ষে সেগুলি হল মানুষের চেহারা আঁকা কোনও কিছুকে একদম রিয়ালিস্টিক আঁকা এইটা আমি ভালো করে পারি না কিন্তু আমি আমার নিজের আর্ট স্টাইল করে এটি কাটিয়ে তুলতে পারি কোনোরকমে আমার ছবি আঁকার ধরনটি হল কার্টুনের মতন আঁকা কিছুটা কার্টুন কিন্তু কমিকের মতন আঁকা এইটা থেকে আমরা কি করে অনুশীলন নিতে পারবো নাকি কেমনভাবে আমরা এটার শিক্ষা পাবো সেটার জন্য আমাদেরকে তার ভেতরটা দেখতে হবে ভেতরে যখন আমরা পার্স্পেক্টিভওয়াইজ ছবি আঁকবো অথবা শেপওয়াইজ ছবি আঁকবো তখন আমরা অনেকটাই বাস্তবিকতা ছবির মধ্যে আনতে পারি